ট্রেনের বর্ণনা বলতে ট্রেন হলো একটি ইঞ্জিন ও কিছু কামরার সমষ্টি নিয়ে ট্রেনটি তৈরি হয় এই ছাড়া ট্রেনের বিভিন্ন রক কামরার বিভিন্ন রকম ভাগ রয়েছে যেমন একটা মহিলা কামরা হয় কিছু কামরা হয় মালপত্র বহন করার জন্য এবং বেশিরভাগ কামরা থাকে সাধারণ মানুষ যাতায়াত করার জন্য এবারে আসছি সিট সিট হোত থেকে জেনারেল কামরা যেটা বলা হয় এখানের সিটগুলো শুধুমাত্র বসার জন্য এছাড়া অন্য কিছু বা শোয়া বা অতটাও আরামদায়ক কোনো ব্যাপার নয় শুধু বসে থাকাটাই ব্যাপার এখানে আচ্ছা এবার আসছি বার্থের ব্যাপারে এখানে স্লিপার কোচে এই বার্থ সিস্টেমটা থাকে যেখানে আপার বার্থ লোয়ার বার্থ ও মিডল বার্থ থাকে এখানে শুধু বার্থ মানে যে শোয়া নয় এখানে বসারও সুযোগ সুবিধা রয়েছে এখানে যাত্রীরা বসে থাকতেও পারেন বা শুতেও পারে যার যখন যেটা প্রয়োজন সে তখন সেটা ব্যবহার করতে পারে এবার যাচ্ছি এসি কোচে এসি কোচে ফার্স্ট টায়ার এসি হয় এবং সেকেন্ড টায়ার এসি হয় তো এই এসি কোচে গেলে একটু আরামদায়ক ব্যাপারটা আরও বেশি চলে আসে এবার আসি ইঞ্জিনের ক্ষেত্রে ট্রেনের ইঞ্জিনের একটা মনোরম তো শব্দ রয়েছে এছাড়া যখন ট্রেন লাইনের যে কাটা কাটা অংশে যখন ট্রেনের চাকাগুলো পড়ে ওই সাউন্ডটা বেশ একটা ভালো ছন্দ তৈরি করে যেটা শুনতে সবার ভালো লাগে আচ্ছা এবার আসছি ট্রেনের চাকাতে ট্রেনের চাকা গোলাকার হয় এটা আমরা সবাই জানি ট্রেনের চাকা বিভিন্ন রকম হয়ে থাকে বলতে সাইজ তো একই রকম থাকে তো মালগাড়ির চাকা হলে একটু শক্ত হয় মানে যে লোহাটা একটু ভালো পরিমাণের হয় যেহেতু ট্রেনটা খুব ভারী মালপত্র বহন করবে সেই জন্যে আর যদি আসি আমাদের জেনারেল জেনারেল ট্রেনগুলোতে বা এই ধরনের কোনো ট্রেন লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে এই চাকাগুলো মোটামুটি শক্তপোক্ত হয় তবে ওই মালগাড়ির মতো অতটা শক্তপোক্ত হয়ে থাকে না তবে যেটুকুনি শক্তপোক্ত থাকে সেগুলো সাধারণভাবে চলাফেরা করার মতোই থাকে আচ্ছা এবার আসছি ট্র্যাকের ক্ষেত্রে ট্র্যাক বলতে যেটা হচ্ছে গিয়ে আমরা রেল লাইন বলে থাকি লোহার লোহা বা ইস্পাত দিয়ে এটা তৈরি হয়ে থাকে ট্র্যাকগুলো কিছুটা দূরে কিছু দূরে দূরে একটু কাটা থাকে ও আর একটা সায়েন্টিফিক একটা ব্যাপার আছে বিজ্ঞানসম্মত ব্যাপার থাকার জন্য এবার আসছি আমার ভ্রমণের ব্যাপারে কিছু বলতে এবার ভ্রমণ বলতে আমি সাধারণত খুব যে ভ্রমণ বিলাসী সেরকম নই এই আগের মাসে একটি জায়গায় ভ্রমণ করতে গিয়েছিলাম দার্জিলিং গিয়েছিলাম ভ্রমণ করতে তো ওখানকার স মানে ট্রেনের যে যাতায়াতের যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে